আমি হাঁটতে যাই ওই ইয়ে ফোন নিয়ে যাই ফোন নিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে যাই ওই শ্যামা সঙ্গীত হলো বা কোনো হরিনামও হলো আর যাই আমি বেশি একটু হরে কৃষ্ণ করি হরে কৃষ্ণর নাম নিতে নিতে যাই আর ওই আমি মনে মনে যাচ্ছি আরও অন্য নানান চিন্তা হয় তবু একটা গানের মধ্যে থাকলে ভালো ওই গান শুনতে শুনতে শুনতে গেলাম হেঁটে হেঁটে যাচ্ছি শরীর মন ভালো থাকার জন্যে গান শুনলে মন ভালোও থাকে আর